আমি মহাবিশ্ব এর রহস্য সম্পর্কে আকর্ষণীয় জিনিস যা দেখেছি যেমন আমি মহাবিশ্বে দেখেছি রামধনু ওঠা একসাথে সাতটা রঙের সে রামধনু ওঠা সে আকর্ষণীয় জিনিস সেটা আমি দেখেছি এবং আরও যেমন ধরুন একসাথে যখন সব তারা উঠে সেই তারাগুলি দেখতে খুব সুন্দর লাগে সে সেটিও আকর্ষণীয় জিনিস এবং উল্কা খসে যেমন তারা খসা তারা খসা সে যখন তারা খসে সেইটা দেখতে খুব সুন্দর লাগে বা এরকম কিছু কথা আছে যে তারা খসলে তখন মনে মনে যে আমরা ইচ্ছাটা মানে যে মনের ইচ্ছা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা যদি আমরা চাই সেইটা আমাদের সে মনের ইচ্ছাটা পূরণ হয় সেটা চাওয়ার ফলে সেই জন্য এরকম আরও আকর্ষণীয় মহাকাশে যেমন একসাথে তারা উঠলে সেটা দেখতে যেমন খুব সুন্দর লাগে সেই জন্যই বা সেরকম তারা খসা রামধনু ওঠা যখন বৃষ্টি হয় তার পরে যে রামধনুটা ওঠে সেটা খুব দেখতে সুন্দর লাগে একসাথে সাতটা রঙ তাই এরকম আরও আকর্ষণীয় জিনিস আছে যেগুলো আমি দেখেছি বা দেখতে খুবই ভালো লাগে